হ্যালো হ্যাঁ হ্যাঁ একদম বলুন হ্যাঁ হবে এখন মার্কেটটা একটু খারাপ চলছে তো আপনি বলুন কী অর্ডার আছে আপনার দেখুন আপনার আপনার ডিজাইনের উপর মজুরি পড়ে আপনি যদি গো গোটা সোনা নেন গলিয়ে ওকে তো আবার ইয়ে করতে হবে তো আপনি ওটা আসবেন কথা হবে আর যেটা বিষয় হল আপনার সোনাটা যেরকম ডিজাইন চাইবেন আপনার সেরকমভাবে আপনার করে দেওয়া হবে এক গ্রাম সোনাতে ম্যাক্সিমাম আপনার চার হাজার টাকা মজুরি পড়বে

এবার এবার মেন হ্যাঁ মেন যেটা হচ্ছে আমাদেরও ও তো ধরুন গ্যাসের দাম বেড়ে গেছে জানেন তো গ্যাসের কত দাম বেড়েছে আমাদের গ্যাসের মাধ্যম দিয়ে আমাদের সোনাটা গলাতে হয় সে এক কঠোর পরিশ্রম না আমরা ফ্যানের হাওয়া খেতে পারি না ইয়ে পাই ওই সোনা গলিয়ে আমাদের ডিজাইন করতে হয় ছাঁচের যা দাম বেড়ে গেছে এখন গ্যাসের দামও বৃদ্ধি মূল্য বৃদ্ধি বেড়ে গেছে এর জন্য তো ধরুন আমাদের একটু কস্টলি পড়ে যায়

একদম একদম একদম

ঠিক আছে ঠিক আছে একদম একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে একদম একদম ঠিক আছে